পৃথিবীর আলো দেখার পর থেকেই আমরা যে ভাষা শুনে এসেছি যে ভাষায় নিজেদের মনের ভাব প্রকাশ করে চলেছি সেই প্রাণের ভাষায় বাংলা ভাষা এ ভাষা এলো কথা থেকে কীভাবে এর উৎপত্তি হয়েছে আসলে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে নানা জনের নানা রকমের মতবাদ আছে তবে এটা সত্য যে বাংলা ভাষা একদিনে আজকের পর্যায়ে আসে নি শত সহস্র বছরের বিবর্তনে এটি আজকের রূপ পেয়েছে এখন আমরা যে বাংলা ভাষা বলি এক হাজার বছর আগে ঠিক তেমনটা ছিল না এক হাজার বছর পরেও ঠিক তেমনটা থাকবে না ভাষা এমনই চলমান প্রক্রিয়া পরিবর্তনের মধ্যে দিয়ে এটি সমৃদ্ধ হয় এবং নতুন রূপে প্রকাশিত হয় নতুন রূপে প্রকাশিত হয় এই ভূখণ্ডে বাংলার ভাষার আগে অন্য ভাষা ছিল ওই ভাষা এক দেশের মানুষই কথা বলতো গান গাইতো কবিতা বানাতো মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি রূপ বদলে যায় শব্দের বদল ঘটে অর্থের ভাষা হয়ে উঠেছে আর এভাবেই রূপান্তরের মধ্য দিয়ে উৎপত্তি হয়েছে বাংলা ভাষার তবে এই ধরণের ভেঙে এই ধারণা ভেঙে দিয়েছেন ডক্টর ও বিভিন্ন রকমের কুসংস্কার ও চট্টোপাধ্যায় ও বিভিন্ন রকমের মানুষজন গবেষণা তারা প্রমান হয়েছে যে সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি হয়নি বাংলা ভাষার ঘটেছে অন্য এক ভাষা থেকে সংস্কৃতি ছিল মানুষের উচ্চশ্রেণীর মানুষের লেখার ভাষা তা কথ্য ছিল না কথা বলতে মানুষের নানা রকমের প্রকৃত ভাষায় প্রকৃত ভাষা থেকেই সৃষ্টি হয়ে গেছে বাংলা ভাষার